আমার কাছে একটি ক্লাসিক বই বা ভিন্টেজ কপি আছে সেটি আমি খুব ভালোভাবে পড়ি আমাকে এই সব বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন কিছু জানতে আমার খুব ভালো লাগে এই বইটি প্রথমে আমি দোকানে খুঁজতে যাই এবং বইটি পাই নি তাই আমি এই ক্লাসিক বইটি অনলাইনের মাধ্যমে অর্ডার করি এবং চার দিনের মধ্যে আমার হাতের কাছে পৌঁচে যায় এই বইটি এই বইটি পড়ে আমি খুব আনন্দিত হয়েচি এবং এই সব বই পড়তে আমার খুব ভাল লাগে তাই আবার আমি আরেকটি এই বইগুলো কেনার জন্য টাকা জমাচ্ছি এবং অনলাইনের মাধ্যমে নতুন সংস্করণ একটা কিনতে চাই এই বইগুলি পড়লে আমার খুব ভালো এবং মাথা শান্ত থাকে এবং খুব আনন্দ পাই